আরও আছে যে সমাজে থাকতে গেলে কুসংস্কার আর এগুলো মানে সমাজ কুসংস্কার মানে তো সে কুসংস্কারগুলো আমরা কেন মানবো তো ওগুলো তো ভগবান সৃষ্টি করে না মানুষে সৃষ্টি করে মানুষের সৃষ্টি কুসংস্কার আমরা কেন মানতে যাবো আমরা একসঙ্গে থাকবো সমাজ সে এ সমস্ত মানুষ হিন্দু হোক মুসলিম হোক তো সবাই মিলে একসঙ্গে থাকবো একটা সমাজ গড়বো ভালো সুস্থ পরিবেশ থাকবে এটাই আর মানুষ গদ্য পদ্যের মাধ্যম এ তো মানুষ অনেক কিছু শিখতে পারে তো আমি বলবো যে সেগুলো মানুষজন যদি আরও পড়ে তাহলে আরও আমাদের সমাজটা শিক্ষিত হয়ে উঠবে আরও উন্নতি করবে

এগুলোই লাস্ট কথা এটাই যে সবাই একসঙ্গে থাকবো আমরা সমাজে কোনো রকমের ভেদাভেদ আমরা তৈরি করবো না সমস্যা তৈরি করবো না সবাই একসঙ্গে থাকলে কোনো বাইরে থেকে কোনো যুদ্ধ বা লড়াই হলে একসঙ্গে সেগুলো আমরা সমাধান করতে পারবো সেই সমস্যাগুলো এগুলোই